ন লক্ষ্য ন হাজার নশো নিরানব্বই আট লক্ষ্য দশ হাজার একশো এক পাঁচ হাজার পাঁসশো পাঁচ দুই হাজার তিনশো তিন সাত হাজার তিনশো নয়